আমি আপনাদের ফুড ডেলিভারি অ্যাপ থেকে এক প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম কিন্তু সেটি আসতে প্রথমত আমার কাছে তিরিশ মিনিটের জায়গায় এক ঘন্টা সময় লেগেছিলো এবং যখন সেটি আমি আমার হাতে পাই আমি দেখি বিরিয়ানির প্যাকেটটি খোলা ছিলো সেটি সম্বন্ধে আমি ডেলিভারি পার্টনারকে জিজ্ঞাসা করায় তিনি আমার সাথে অভদ্র ব্যবহার এবং গালিগালাজ করে যার ফলে আমি খুবই ক্ষিপ্ত হই এবং আমি এই ব্যবহার সম্বন্ধে কোনো একটি অভিযোগ করতে চাই